হ্যালো হ্যাঁ হ্যাঁ দিদি আপনাকে আমি ফোন করেছি আমার চাল কেনার ছিল আমি আসতে তো পারব না কিন্তু আমি আপনার অনেক নাম শুনেছি আপনি নাকি কালনুনিয়া চাল আর বাদশা চা ভোগটা খুব খুবই বিক্রি হয় আপনার কাছে তাই জন্যে আমি অনেক দূর থেকে আপনাকে ফোন করেছি আমি সত্যি বললে চালের ব্যবসা আমিও করি আর আমি এদিকে লোকালে আমার একটা ছোট দোকান আছে আমি আপনাদের অনেক দূরে থাকি তো আমি আপনার চালটা আমার কাছে রাখতাম আগে আমি আর আমি ছুঁয়েও দেখেছি কিন্তু জিনিসটা হচ্ছে আমি কী এবার আসতে পারব না অত দূর নিতে আপনাকে মাল পাঠাতে হবে এবার আপনি আমাকে একবার এটা বলবেন তো কালনুনিয়া বাদশাভোগের কেমন দাম নিচ্ছেন আপনি সে তো একটু বেশি হচ্ছে না দামটা বউদি এমনি করলে কেম কেমনভাবে চলবে আমরাও তো দোকান চালাব বলুন একটু সস্তায় দিন আমরা আপনাকে বড় অর্ডার দেব না যদি আপনি পারেন একটু পাঁচ টাকা কমান আমাদের বড় অর্ডার আছে আপনি বুঝুন আপনাকেই অর্ডার দেব পরবর্তীকালে তাহলে জিনিসটা হচ্ছে এবার মালটা কি আপনি পাঠিয়ে দিতে পারবেন এই চালটা কি আপনি এতদূর পাঠাতে পারবেন আমি প্রায় দার্জিলিংয়ে থাকি আপনি কলকাতা থাকেন তো ওইদিক দিয়ে এই অবধি আসতে পারবে এমনিভাবে বললে কীভাবে হবে বউদি তাহলে তো চালটা নেব কী করে তো অত পঞ্চাশ পঞ্চাশ কেজি নেওয়া তো এমনি সম্ভাব নয় যদি পারেন তাহলে একটা কাজ করতে পারি আমি গাড়ি পাঠিয়ে দিতে পারি কিন্তু আপনাকে তো দাম তো কমাতে হবে না আমাকে তো গাড়িরও ভাড়া দিতে হবে না দিদি একটু বুঝুন তবে ঠিক আছে আপনি একবার দেখুন আমি আপনাকে জিনিস আমাদের কোথায় থাকি কোথায় থাকব সব লোকেশন আপনি পাঠিয়ে দিচ্ছি আপনি আমার নামে বিল করবেন ঠিক আছে আর চালটা কি একদম একদম ভালো পাঠাচ্ছেন তো এমন না হয় যেন আসার পর আমি বুঝতে পারি চালটা ভালো না তাহলে কিন্তু আমার জন্য অনেক অসুবিধা হয়ে যাবে রাস্তায় এমনি চাল ড্যামেজ ফ্যামেজ হয়ে গেলে তবে কী করা যেতে পারে এমনি আপনার ড্যামেজ তো হয় না আচ্ছা এমনি ড্যামেজ তো হবে না আশা করি এমন তো হওয়া উচিত নয় ঠিকঠাক চলেই আসবে সে তো আমি জানি আগেও এসেছে তবে আপনার তরফ থেকে একটু আমার ছাড় চাই আপনি যদি একবার আমাকে বলতে পারেন কত ছাড় অবধি দিতে পারবেন তাহলে আমার কী খুব সুবিধা হয় তাহলে আমি তাহলে এখনই আপনাকে অর্ডারটা দিতে পারব বাহ্ এতেই হয়ে গেল আর আর আমার ছাড় দরকার নেই এটা অনেক ছাড় আমার জন্যে আমি খুবই ধন্য হয়ে আপনাকে এত ভালো আমাকে অফার দিচ্ছেন চালটা আমি আপনাকে বাকি ডিটেলস পাঠিয়ে দিচ্ছি আপনি চালটা ওইদিকে পাঠিয়ে দেবেন আমি গাড়িও পাঠিয়ে দেব গাড়িতে লোড করে দেবেন নয় ঠিক আছে ঠিক তাহলে রাখলাম দিদি ভালো থাকুন